হ্যাঁ আমি রাতে পাখি দেখার চেষ্টা করেছি সেটা এক একটা পুরোনো বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে রাতের দিকে পেঁচা পাখি দেখেছি সেখানে সে তার চোখ দুটো মানে খুবই তীক্ষ্ণ নখ পয়ে কিংবা আমার দিকে এগিয়েও আসছিলো আমি সেখান থেকে একটু সরে যাই একদম মানে অনেকে বলে যে লক্ষ্মী পেঁচা ধরনের লক্ষ্মী প্যাঁচা হয় কিন্তু সেটা সেটা শুনেছি সাদা ধরনের আমি একবার দেখেছিলাম এটা যেহেতু এটা রাতে দেখেছি এটা কী বলেেন কালো ধরনের কিন্তু সাদাও হয় পেঁচা পাখি মানে পেঁচা যে প্রজাতির অমনি সাদাও আমি দেখেছি সেটা একবার দেখেছিলাম আমি দিনে কিন্তু এটা যেহেতু রাতের প্রশ্ন আমি রাতের কথাই বলি রাতে আমি যেটা দেখেছি সেটা কালো কিংবা তার ডানাগুলোও বেশ মানে অনেকটা করে ওদের পাখনা হয় চোখ নাক মুুখগুলো একটা আলাদাই রকম দেখতে হয় খুবই সুন্দর লাগে চোখগুলো দেখলেই বোঝা যায় যে ওরা রাতের পাখি চোখের একটা আলাদা রকম মানে ভয় থাকে এগুলো মানে এই এই অভিজ্ঞতাটা খুবই মানে ভালো লেগেছিলো আমার দেখে কিন্তু আবার ভয়ও লাগছিলো কারণ ওর চোখগুলো নখগুলো যেন অন্য রকম মানে একটা ভয় লাগছিলো দেখে এই এই যে পাখিটা এমনই একটা পাখি যে ও ওকে দূর থেকে দেখতেই ভালো লাগে কাছে এলে খুবই ভয়ঙ্কর কিংবা ভয় লাগে এই যে পাখিটাকে আমি দেখেছিলাম হঠাৎই একদিন রাতে আমরা একটা পুরোনো বাড়িতে যাই সেখানে গিয়ে দেখি যে মানে অপরিষ্কার জায়গা আমরা গিয়েছিলাম গিয়ে ওখানে রাতে ঢুকতেই ওই পাখিটা এসে মানে উড়ে এসে বসে ডানামিলে বসে বসার পরেই ওকে দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম যে প্রথম প্রথম দেখছি বলে তারপরে দেখলাম যে চুপচাপই বসে আছে কিংবা মানে কোনো আমাদের দিকে এগিয়ে আসছিলো কিন্তু আমরা একটু পিছিয়ে যাই যাওয়ার পরে দেখলাম যে না ও আবার এক জায়গায় গিয়ে বসলো সেখানেই বসে আছে আর নড়ছে না ওইভাবেই আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সুন্দরই লাগছিলো দেখতে আবার একটু একটু ভয়ও লাগছিলো যে ওই ওইভাবে তাকিয়ে আছে ওর নখটা বের করে ওর নখগুলো একটু বড়ো বড়ো কেমন মানে একটা দেখে ভয় লাগছিল চোখ চোখ চোখ দুটোও যেরকম সেই রকম নো নখগুলোও দুটোই ভয়ে ভয় ভয়েই লাগছিলো এ এছাড়া মানে ভালো অভিজ্ঞতাটা ভালোই হয়েছিলো খারাপ না রাতে রাতে এই ধরনের প্যাঁচাই দেখা যায় অবশ্য আর দেখেওছি আমি রাতে ওই পাখি একবারই দেখেছি আরও যাওয়ার ইচ্ছে আছে এইভাবে এই সব অ্যাডভেঞ্চার করতে আমার ভালো লাগে আমি আবার দ্বিতীয়বার ট্রাই করবো এরকম কিছু করার কিন্ত সেইভাবে আমি সময় পাই না বলে হয় না এই এই এইভাবে এইরকম সময় পেলে আমি আবারও যাবো দেখা মানে এই এই সবগুলো দেখতে খুবই ভালো লাগে এই